না এখনও আমি আপনার আমার এলাকায় স্বাস্থ্যসেবা খাত এবং শহরের সঙ্গে তুলনা করতে পারি না কারণ শহরে হাতের কাছে সব কিছু পাওয়া যায় কিন্তু গ্রামের দিকে সেগুলি পাওয়া সবসময় সুবিধার নয় সুযোগ হয়ে ওঠে না যেমন ডাক্তার কোনো ভালো ডাক্তার কেউ যদি রোগ কোনো রোগী যদি খুবই অসুস্থ হয়ে পড়ে তার জন্য ডাক্তার আসতে হয় বাইরে থেকে কোনো আমাদের গ্রাম অঞ্চলের হাসপাতালগুলোয় যেগুলি শহর অঞ্চলে কী হয় খুব তাড়াতাড়ি তারা চিকিৎসা পায় যার জন্য আমাদের এখনও পর্যন্ত গ্রামের হাসপাতালগুলো পিছিয়ে রয়েছে সেই হিসেবে আমি এখনও পর্যন্ত গ্রামের সঙ্গে শহরের তুলনা করতে পারব না